আমি একজন বাইক রাইডার তো বাইক নিয়ে আমরা অনেক ক জায়গায় ঘুরতে গেছি নর্থ বেঙ্গলে গেছি ওখানের পরিবেশ রাস্তা

দেখেছি তো ওখানকার রাস্তাঘাট পাহাড়ি এলাকায় উঁচু নিচু থাকে তো একটা আলাদা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয় তো আমার ইচ্ছে আছে আমরা বন্ধুবান্ধব মিলে লাদাখে যাওয়া

লাদাখে শুনেছি লাদাখের রাস্তাঘাট পাহাড়ি এলাকা ওখানে রাস্তা নেই সেই সব জায়গার থেকে বাইক চালাতে হবে একটা আলাদা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয় এটা আমাদের বন্ধুবান্ধব অনেক দিনেরই ইচ্ছে যে ওইখানেই যাওয়ার ওখানে গেলে আলাদা একটা ফিলিংস আস আসবে বিভিন্ন জায়গায় গেছি বাইক নিয়ে বন্ধুবান্ধব মিলে কিন্তু সেই পরিবেশ লাদাখের মতন ওরকম পরিবেশ হয়তো পাওয়া পাচ্ছি না লাদাখের শুনেছি লাদাকে একটা আলাদা রকমের বাইক চালানোর একটা পরিবেশ আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমার বন্ধুবান্ধব সবাই একটা প্ল্যানিং করেছে লাদাখে যাওয়ার আরও বিভিন্ন জায়গায় আমরা গেছি পাহাড়ে ঘুরেছি বিভিন্ন সমতল জায়গায় গেছি যেতে যেতে যে রাস্তার দুধারে যে একটা আলাদা পরিবেশ কি সুন্দর একটা মানে আকাশ গাছ সে একটা আলাদা ফিলিংস

রিডিং একটা আলাদা রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গার থেকে ঘুরে এসে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে ওই একটা জায়গায় আগেই বলে এসেছি যে লাদাখ ওইখানটা আমাদের খুবই একটা যাবো মানে আমরা বন্ধুবান্ধব মিলে সবাই মিলে এখন কতদূর কী হয় বলতে পারছি না একটা চিন্তা ভাবনা হয়েছে আলোচনাও হয়েছে ওখানে যাবো ওখানকার রোমাঞ্চকর পরিবেশ আমরা আমাদেরকে টানছে এখন কবে যাব সেই ডেটটা এখনও তৈরি করে উঠতে পারেনি তবে যাবো খুব তাড়াতাড়ি যাবো ওখানকার রাস্তাঘাট ওখানকার পরিবেশ দেখতে আমরা অবশ্যই ওখানেই যাব